বাগান তৈরি করার জন্য আমি প্রথমে কোদাল কাটারি কাস্তে এবং মাটি কোপানোর জন্য পাসুনি বা লাঙল এই সমস্ত কিছু ব্যবহার করে থাকি কেননা এই যন্ত্রগুলি না ব্যবহার করলে আমি কোনো কাজই করতে পারবো না কোদালটা দরকার হয় কোথাও মাটি কেটে মাটিকে সুন্দরভাবে তৈরি করার জন্য কাস্তে দরকার হয় কোনো ঘাস বা ধান এই সমস্ত জাতীয় আগাছা ইত্যাদি কাটার জন্য কাস্তেটা প্রয়োজন হয় আর কাঠারি কাঠারি প্রয়োজন হয় বড়ো বড়ো ডালপালা বেড়ে গেলে বা সেই সমস্ত জাতীয় গাছ কেটে তোলার জন্য কাটারি ব্যবহার করা হয় আর তার পাশাপাশি ওষুধ দেওয়ার জন্য ওষুধের স্প্রে মেশিন সেটাও আমাকে ব্যবহার করতে হয় কেননা এটা গাছের খুব প্রয়োজন আমার গাছে ওষুধের স্প্রে করতে হয় কিছু দিন ছাড়া ছাড়া কেননা গাছ পোকা ধরে যাবে গাছ ভালো হবে না সেই জন্য পোকার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বিষ ব্যবহার করতে হয় আর সেটা ব্যবহার করার জন্য স্প্রে মেশিনও ব্যবহার করতে হয় আর তার পাশাপাশি আমাকে গোবর সার ব্যবহার করতে হয় সেই গোবর সার হচ্ছে মাটি তৈরি করতে কাজে লাগে গোবর সারটা না হলে মাটি সুন্দরভাবে তৈরি হয় না আর মাটি সুন্দর না হলে গাছ সুস্পষ্টভাবে ভালোভাবে পরিপুষ্ট হয় না এবং ভালো সুন্দর হয় না আর তার সাথে সাথে জলও ব্যবহার করতে হয় এ জল ব্যবহার করার ফলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং আরও তাড়াতাড়ি বেড়ে ওঠে গাছ ফুলে ফলে ভরে যায় এই সমস্ত সরঞ্জামগুলিই আমি ব্যবহার করে থাকি আমার বাগানে ব্যবহার করার জন্য